আমি মনে করি যে স্কুলের বা যেমন যেকোনো কাজ করার সঙ্গে সঙ্গে সাঁতার একটা গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু মাত্র যে কোনো মানে শিক্ষককেই করতে হবে বা কোনো শিক্ষিকাকে করতে হবে তা নয় এটা সমস্ত মানুষকে করতে হবে পুরো মানব জাতির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যায়ামও বলা যেতে পারে তো আমি সারা দিনে মোটামোটি এক ঘন্টা আমার জন্য রাখি সাঁতার কাটার জন্যে কারণ আমি মনে করি যে সাঁতার একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম যেটার মধ্যে দিয়ে মানুষের শারীরিকভাবে বিভিন্ন সমস্যাগুলো দূর হতে থাকে এছাড়াও মানুষ তার মানে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পায় সাঁতার কেটে তো সাঁতার কাটতে গিয়ে মনোনিবেশ করতে গেলে আমার মনে হয় কিছু সুইমিং ড্রেস সিলেক্ট করার থাকতে পারে বা সাঁতার কাটার সময় আমি কোনো টাইম সেট করে রাখতে পারি সময় দেখে সাঁতার কাটতে পারি তাতে মনোনিবেশটা ভালো হয় এছাড়াও সাঁতার কাটার সময় আমি কিছু খাদ্য রাখতে পারি বা জুস রাখতে পারি সেটা আমার সাঁতার কাটতে বিভিন্ন সাহয়তা করবে তো সাঁতার একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত শুধু যেমন আমরা পড়াশোনার প্রত্যেকটা মানুষকে বলি যে পড়াশুনা করা উচিত পড়াশোনার পাশাপাশি তেমন সাঁতারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন শুধু সাঁতার নয় যেকোনো ব্যায়ামই খুব গুরুত্বপূর্ণ তো সে ক্ষেত্রে সাঁতারটাও একটা গুরুত্বপূর্ণ